খেলা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা আবেদন রাখে কারণ ছোটো থেকে বাচ্চাদেরকে আমরা বলি যে খুব খেলো কারণ খেললে খুব ভালো শরীর স্বাস্থ্য ভালো থাকে বাচ্চা বাচ্চাদের উচ্চ বৃদ্ধিও পায় মন ভালো থাকে খেলার দরকার শরীরের পক্ষে শুধু বাচ্চাদের ক্ষেত্রে না বড়োদেরও দরকার কারণ বড়োদের খেলার এ করলে ব্যায়াম হয় মানসিক শান্তি থাকে শরীরে সুস্থতা থাকে একটু বাইরে বেরোলে মানে মানে মন মানসিক সবই সুস্থতা থাকে শরীরে এতটাই বলতে চাই